আমরা একবার বেড়াতে জয়চণ্ডী গিয়েছিলাম জয়চণ্ডীতে সেখানে দেখার মতন অপরূপ সৌন্দর্য রয়েছে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য এবং পাহাড়ের উপর ছোট ছোট গাছ গাছে সবুজ ঘন বনভূমি সেটা দেখেও খুব সুন্দর লাগছিলো একটি পাহাড়ের ওখানে তিনটি পাহাড় রয়েছে পরপর একটি পাহাড়ের মাথার উপর জয়চণ্ডী মাতার মন্দির আর একটি পাহাড়ের মাথার উপর সেখানে মেলা হয় এবং সেখানেও একটি মাতার মন্দির রয়েছেন একটি পাহাড়ের ধাপ সাড়ে পাঁচশো ধাপ সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় আবার সাড়ে পাঁচশো ধাপ সিঁড়ির ধাপ ভেঙে নিচে আসতে হয় এবং আরেকটি পাহাড় সেটি পুরো গ্রাম দ্বারা বেষ্টিত তার সেই পাহাড়ের কোলে প্রচুর গ্রাম রয়েছে সেই গ্রামগুলি পাহাড়কে কেটে গ্রামগুলি তৈরি হয়েছে এবং ওই পাহাড়ে উঠতে গেলেও মিনিমাম পাঁচশো থেকে হাজার ধাপ সিঁড়ি ভেঙে উঠতে হয় তারপরে সেখানে বসে একটি সুন্দর মেলা প্রত্যেক শনিবারকে শনিবার সেখানে একটি হাট বসে এবং হাটে একটি মেলা হয় সেখানে সবরকমের জিনিস পাওয়া যায় বিশেষ করে মাটির যে কোনও জিনিস এবং নারকেলের মালা বা সিঁদুর ধূপ এইসব জিনিস বেশি বিক্রি হয় নারকেলের মালা দিয়ে সেখানে পুজো দেওয়া হয় সেখানে মুরগি লড়াই বলে একটি লড়াই হয় সেটির প্রতিযোগিতা হয় এছাড়া আরও বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা জিনিসপত্র সবকিছু রয়েছে আর যেই পাহাড়ের মাথায় জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে ওই পাহাড়েই কিন্তু সাড়ে পাঁচশো ধাপ সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় ওপরে ওঠার পর কিছুটা যাওয়ার পর কিন্তু সেখানে কোনও জল পাবে না জল কিন্তু এখান নিচে থেকেই উপরে বয়ে নিয়ে যেতে হয় সেখানে কিন্তু কিছু ছিল না সেখানে মাতার মন্দিরে পুজো টুজো দেওয়ার পর আবার আমরা নেমে এসে দ্বিতীয় পাহাড়টায় উঠতে পারা যায় না সেটাতে পুরো গাছে ভর্তি এবং তার চারপাশে ঢালু ঢালু পাহাড়ের পাথর টুকরো বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে সেটাতে ওঠা যায় না আরেকটি যে মন্দিরটি সেই মন্দিরেও যে মাতার মন্দিরটি রয়েছেন ওই মাতার মন্দিরে প্রত্যেক শনিবারকে শনিবার ওখানে মেলা বসে এবং সেখানটিও ঘুরে এসেছিলাম সেটা দেখে বেরিয়ে এসে আমাদের খুব ভালোও লেগেছিল অতুলনীয়